হ্যাঁ বলো

কই

হ্যাঁ ওই বাচ্চাদের নিয়ে কিছু পোগ্রাম তো করতেই হবে কারণ পনেরোই আগস্ট বলে কথা স্বাধীনতা দিবস সেদিন সেই দিনটা এমনিতেই বাচ্চাদের নিয়ে পোগ্রাম কিছু কয়েকটা বাচ্চাদের রেডি করছি কিছু কেউ গান করবে কেউ নাচ করবে একসাথে ওই একসাথে তো হবে না পার্ট বাই পার্ট করতে হবে কিছু কিছু বাচ্চা নিয়ে রেডি করছি আপাতত দেখি কতদূর অবধি এগোই সব বাচ্চা তো ঠিকঠাকভাবে পারছে না সে তোমাদের ক্লাসে হ্যাঁ না হ্যাঁ বলো

হুম হুম

হ্যাঁ তাহলে সেটাও সেটাও ভালো সেটাও ভালো আর এলে সেটাও নিতে পারো আর নাচে আর বলো গান বলো এগুলো তো আর অনেক বাচ্চা নিয়ে হয় না ওই হয় খুব বেশি হলে চারজন পাঁচজন এর বেশি হবে না কারণ অতজনকে রেডি করা হ্যাঁ

হ্যাঁ দেখি আরো তো সবাই রয়েছে সবার সাথে আলোচনা করেও করতে হবে হ্যাঁ আমি হ্যাঁ কালকেই আসো এসে কথা হবে তাহলে আচ্ছা ঠিক আছে হ্যাঁ